এক্ষেত্রে বলা যায় ছোটবেলায় আমরা অনেক কিছুই পড়ি যেটা কিন্তু আমরা বুঝি না বুঝে পড়ি না মানে পড়তে হয় পড়ি পরীক্ষায় পাশ করতে হবে তাই পড়ি কিন্তু আমরা শেখার জন্য জ্ঞানের জন্য কিন্তু পড়ি না মানে আমার জ্ঞান বৃদ্ধির জন্য যে পড়তে হয় সেটা কিন্তু আমরা পড়ি না তাই ছোটবেলায় আমরা অনেক ইতিহাস পড়েছি অনেকে ভূগোল পড়েছি ইতিহাস পড়েছি যেটা পড়েছি কিন্তু সেটা কিন্তু সে তখন যতটা বুঝেছি বড় হয়ে কিন্তু সেটা তার গভীরে প্রবেশ করতে পেরেছি মানে কোনও কিছুর তার সারাংশটা নিতে পেরেছি তার গভীরতাটা বুঝতে পেরেছি মর্মার্থটা বঝতে পেরেছি তাই যেমন ছোটবেলায় পড়েছিলাম না শাহজাহান তাজমহল তৈরি করেছিল এটুকু জাস্ট পড়েছিলাম পরীক্ষায় আসবে তাই পড়েছিলাম কিন্তু বড় হয়ে যখন পড়লাম আরেকবার তখন বুঝলাম যে তিনি যে এই সে তাজমহলটা তৈরি করেছিল সেটা তার স্ত্রীকে তিনি ভালোবেসে গভীর ভালোবাসার ফলে সে কিন্তু এইটা তৈরি করে তার স্ত্রীকে সে খুব ভালোবাসতো যার কারণে সে তাকে ভালোবেসেই তাজমহলটা তৈরি করেছিল